আমি অনলাইন থেকে ফাস্টে একটি স্মার্ট ওয়াচের অর্ডার দিই এবং সেটি আমি প্রথম প্রথম খুব ইউস করতাম সব সময় এবং সেটি আমি সব সময় ইউস করার পর আমার এমন সেইটির জন্য কী বলবো হাত এমন পরিস্থিতি হয়েছে যাতে করে আমি স্মার্ট ওয়াচটি যখন আমার খারাপ হয়ে গিয়েছে তার ফলেও আমি ওটি বাগানোর জন্য খুব অনেক কাজ ছেড়ে ওইটি যে পেছনে পড়ে থাকি এবং ওইটি স্মার্ট ওয়াচটি অল টাইম কানেক্ট করে আমি গাড়ি চালাতে বেরোতাম এবং ওরস্ যেমন সুবিধা রয়ে তেমন ঠিক ওর অসুবিদাও রয়েছে স্মার্ট ওয়াচ সব সময় গাড়ি চালাতে চালাতে সব সময় কেউ কল করলে তখন স্মার্ট ওয়াচের দিকে তাকিয়ে ফেলি তাতে করে আমার গাড়ি চা গাড়ির দিকে চালানোর দিকে মনোবল থাকে না এবং মনও থাকে চালানোর সময় গাড়ি স্ মনোবল মন থাকে না ওই দিকে তখন স্মার্ট ওয়াচের দিকে দেখি এবং কখ্ স চারিদিকে দেখার সময় কোনো কিছুতে স্মার্ট ওয়াচের দিকে অল টাইম আমি তাকিয়ে ফেলি তাই স্মার্ট ওয়াচ ইউস করতে করতে আমার এমন অবস্থা হয়েছে যে কোনো কিছু দেকে তাকিয়ে থাকলেও আমার স্মার্ট ওয়াচটা আমি সময়ে স প্রতিক্ষণে ক্ষণে দেখি